হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমিও সেটাই ভাবছি হুম হুম হুম তা অনেকদিন তো হয়ে গেলো এটা হচ্ছে হুম আমারও তাই মনে হয় হুম আমি শুধু ভাবছি যে কবে এর থেকে মক্তি পাব হ্যাঁ আমার কোনো আমার কোনো ইয়ে আইডিয়া নেই আপনি যদি একটু বলেন তো খুব ভালো হয় হুম হুম

হুম হুম হুম আমার সেটাই মনে হয়

হুম হুম হুম দুজন একসাথে যাব একদিন হ্যাঁ দুজন একসাথে যাবো একদিন আচ্ছা ঠিক আছে